হ্যাঁ আমি প্রধানমন্ত্রী জন ধন যোজনা সম্পর্কে খানিকটা সচেতন প্রধানমন্ত্রী জন ধন যোজনা দুহাজার চোদ্দো সালে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের দ্বারা চালু করা হয় এই এটি ভারতীয় নাগরিকদের জন্য আর্থিক পরিষেবাগুলিকে প্রসারিত এবং সাশ্রয়ী করতে শুরু করে এই যোজনার অধীন বা এই যোজনার অধীন যে যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই হল এই যোজনার যারা পাচ্ছেন তারা একটি শূন্য অঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারেন যেখানে কোনো অর্থের প্রয়োজন হয় না আর ব্যবহারকারীরা চেকের মাধ্যমে লেনদেন করতে পারেন এছাড়াও আছে দুর্ঘটনা বীমার কভার অর্থাৎ এই যোজনার ফলে দুর্ঘটনা দুর্ঘটনাজনিত বীমা কভার প্রদান করে এছাড়াও আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা এই যোজনার অন্তর্ভুক্তিকারীরা মোবাইল ব্যাঙ্কিং সুবিধার মাধ্যমে যেকোনো জায়গায় তাদের অ্যাকাউন্ট পেতে পারেন এবং তারা সহজেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারেন ব্যালেন্স চেক করতে পারেন এবং তহবিল স্থানান্তর করতে পারেন হ্যাঁ আমার পরিচিতদের মধ্যে অনেকেই এই সুবিধাগুলি পেয়েছেন